স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পশ্চিম বর্ধমান জেলার বয়স্ক জনগোষ্ঠীতে মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ এবং সুযোগগুলি হল বার্ধক্যের কারণে বহু মানুষের মনে কিছু ভয়ের সঞ্চার হয় ওঁরা মনে করেন যে তাদের বয়েস বেড়ে গেছে মানে তাদের হাড় কমজোর হয়ে গেছে তারা যে কোনো রোগে যেকোনো সময় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন কিন্তু আমাদের উচিত তাদের এই মনের ভয়কে দূর করা বার্ধক্য জীবনে তাদের হাসিখুশি রাখা তাদের যত্ন নেওয়া শারীরিক সমস্যা যেমন অন্ধত্ব অক্ষমতা বধিরতা এসব থেকে তাদেরকে রক্ষা করা এবং উচিত আমাদের বিনামূল্যে তাদেরকে চিকিৎসা প্রদান করা যাতে তারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হয়ে একটা সুস্থভাবে জীবনযাপন করতে পারেন বার্ধক্যের কারণে দুর্বল মানসিকতা হয়ে অনেক বয়স্ক মানুষ আছেন যারা অনেক কিছু ভুলভাল কথা বলে থাকেন বেশি রেগে যান মন খারাপ করে বসে থাকেন অনেক কিছু উল্টোপাল্টা কথাও বলে থাকেন আমাদের উচিত তাদের সাথে হাসি মজাক করে কথা বলে তাদের মনের দুঃখগুলো কিছুটা হলেও দূর করে তাদের শান্তি প্রদান করা এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের যা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে প্রথমত স্বাস্থ্য ব্যবস্থাকে কিছুটা হলেও গড়ে তুলে এইসব দিকগুলোর দিকে একটু ধ্যান দেওয়া এবং বয়স্ক মানুষগুলির উপরে একটু যত্ন নেওয়া এবং তাদেরকে কিছু কিছু সুযোগ দেওয়া